বাঁশবেড়িয়া ব্যান্ডেল হুগলি চুঁচুড়া চন্দননগর মানকুণ্ডু ভদ্রেশ্বর বৈদ্যবাটি শেওড়াফুলি শ্রীরামপুর কোন্নগর উত্তরপাড়া হিন্দমোটর পালপাড়া পায়রাডাঙ্গা রানাঘাট কৃষ্ণনগর হালিশহর শিয়ালদা দমদম